আমার এখানকার বাচ্চারা কৃষিকাজ পশুপালন ছোট ব্যবসা ও অন্যান্য বিভিন্ন স্থানীয় পেশা যেমন ধরুন কাঠমিস্ত্রি মেরামত ময়দার মিল মুরগি দুগ্ধ শিল্প ইত্যাদি সম্পর্কে সেইগুলো দেখে জানতে আগ্রহী হয়ে ওঠে এছাড়াও অনেকের বাড়িতে কৃষিকাজ আছে কৃষিকাজ বাড়িতে তার বাবা কাকা জেঠুদেরকে করতে দেখে বাবা কাকা জেঠুরা জমিতে যায় এবং সেখানে গিয়ে তারা আলুর সময় আলু লাগায় ধানের সময় ধান বপন করে এছাড়াও এখন উন্নত প্রযুক্তির জন্য মেশিন বেরিয়ে গেছে আলু লাগানোর মেশিন বেরিয়েছে ধান বপন করার মেশিন বেরিয়েছে আলু লাগানোর মেশিনে আলুগুলো দিয়ে দিলে আলুগুলো লাগানো হয়ে যায় এবং ধান বপন করার মেশিনে ধান গাছগুলো দিয়ে দিলেই ধানগুলো বপন করা হয়ে যায় এছাড়াও ধান কাটার মেশিনও বেরিয়ে গেছে সেই ধান কাটার মেশিনের সাহায্যে আমাদেরকে কষ্ট কম করতে হচ্ছে সেগুলো একদম কাটা হয়ে বাড়িতে পৌঁছে যাচ্ছে এই সব জিনিস বাচ্চারা দেখছে এবং তারা সেইসব সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছে তাছাড়াও অনেকের বাড়িতে সবজি চাষও হয় যেসব ব্যবসায়ীরা সবজি বিক্রি করে তারা সবজি চাষ করে এবং সেসব সম্পর্কে এগুলো দেখে বাচ্চারা জানতে আগ্রহী হয় এছাড়াও যদি কাঠমিস্ত্রির কথা বলি তাহলে বলাই যায় যে আমাদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে খাট খাট কাঠ দিয়ে তৈরি হয় সাধারণত তো কাঠ দিয়ে খাট তৈরি করার জন্য কাঠমিস্ত্রির প্রয়োজন হয় অনেকের বাড়িতে কাঠ থাকে সেই কাঠ দিয়ে তারা বাড়িতে কাঠমিস্ত্রি ডেকে তাকে হাতের কাজ দিয়ে নিপুণ হাতের কাজ দিয়ে খাট বানায় এছাড়াও চেয়ার টেবিল বানায় বাচ্চারা এগুলো দেখে এবং সে সম্পর্কে আগ্রহী হয় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে এবং জানতে চায় যে কীভাবে করছে এগুলো দেখে বাচ্চারা ওইসব সম্পর্কে আগ্রহী হয় এছাড়াও ইলেকট্রিক যন্ত্রপাতি যদি খারাপ হয় তখন ইলেকট্রিক মিস্ত্রি আসে এবং এসে বাড়িতে মেরামত করে এই সব সম্পর্কে দেখে বাচ্চারা এগুলো সম্পর্কে জানতে আগ্রহী এছাড়াও দুগ্ধ শিল্প গরু দুধ উৎপাদন করে আমরা জানি সেই জন্য প্রয়োজনীয় দুধ উৎপাদন করার জন্য গরুকে প্রয়োজনীয় খাবার দিতে হয় এবং তারপর খাবার খায় এবং গরু দুধ বেশি উৎপাদন করে এবং এর থেকে ভালো বাণিজ্য হয় এই সব কিছু দেখে বাচ্চারা এই সব সম্পর্কে আরও বেশি পরিমাণে জানতে আগ্রহী হয়